পাহাড়ে ওঠার জন্য অনেক কিছু সরঞ্জাম আমাদের নিয়ে যেতে হয় যেমন একটা বড় লাগেজ করতে হয় সেই লাগেজের মধ্যে জামা কাপড় ভালো জামা কাপড় রাখতে হয় জুতো পাহাড়ে ওঠার জন্য সেরকম মতো জুতো সঙ্গে একটা গ্যাস সিলিন্ডার ছোট্ট গ্যাস সিলিন্ডার হলে ভালো হয় তার মধ্যে আগুন আগুন জ্বালানোর ব্যবস্থা সেরকম একটা কিছু নিয়ে যাওয়া হয় জল এগুলো তো আমাদের নিয়ে যেতে হয় কিছু শুকনো খাবার এইসব নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জন্য অবশ্যই প্রয়োজন আছে আর এইসব জিনিসগুলো কেনার জন্য আমাদের গ্রামে গঞ্জে তো পাওয়া যায় না তাই শহরে গিয়ে সেরকম কোনও দোকান থেকে সব দোকানেও আবার একই জিনিস পাওয়া যায় না দোকান দেখে দেখে বেছে বেছে এ জিনিসগুলো আমাদের কিনতে হয় আর প্রত্যেকেরই এইসব জিনিস থাকাটা অবশ্যই উচিত তা না হলে আমরা পাহাড়ে যাব বা ভ্রমণে যাবই বা কী করে